আমার সেলাইয়ের প্রতি আগ্রহ আছে এবং আমি এখন সেলাইয়ের ওপর কাজ করছি নতুন নতুন ধরণের জামাকাপড় বানাচ্ছি এবং আমাকে যদি আমাদের বাড়ির লোকে সাহায্য করে বা উৎসাহ দেয় তাহলে আমি ভবিষ্যতে এটা নিয়ে কিছু করতে পারি